আমি একটি ওয়াশিং মেশিন কিনেছি ওয়াশিং মেশিনের দামটিও দেখলাম খুবই কম কিন্তু ওয়াশিং মেশিনটি নিয়ে আসার পরে বাড়িতে আমি খুবই উপকারিতা পেয়েছি ওয়াশিং মেশিনটিতে আমি তাড়াতাড়ি করে যে কোনো কাপড় কেচে নিতে পারি কাপড়টি কাচার পরে আর নিঙড়াতে হয় না কাপড়টি আপনাআপনি মেশিনের দ্বারা নিঙড়ানো হয়ে যায় শুধু মেলে দিলেই হয় ওয়াশিং মেশিনটি দেখলাম চার্জও খুব বেশি খায় না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় অল্প সময়ের মধ্যেই বেশি কাজ হয় তাই আমি এই ওয়াশিং মেশিনটি নিয়ে খুবই উপকৃত হয়েছি